হ্যাঁ হ্যালো আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলছি ও আচ্ছা আচ্ছা এখন এখন কী অবস্থায় আছে সমস্যা বলতে ওর তো ও একটু গরমে নার্ভাস হয়ে পড়ে সেজন্য একটু ও অসুবিধে হয় বাড়িতে দুই একবার হয়েছিল এরকম তো আজকে আচ্ছা আচ্ছা এখন ওকে একটু আপনি একটু জল টল দিয়ে একটু ইয়ে করে রাখুন আমি যাচ্ছি ওখানে এক্ষুনি গিয়ে নিয়ে আসছি বাড়িতে আজ ওর কি খুবই শরীর খারাপ তাহলে যদি আমি বলতে যাচ্ছি কি যে বাড়িতে না বসে থেকে যদি একটু ঠিকঠাক করে আবার স্কুলেতে পড়ানো যায় আপনি যদি বলেন তো আমি নিয়ে চলে আসবো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা তো বলছি কি যে ওকে জল খাবার টাবার দিয়েছে হ্যাঁ আমি একটু বাইরে আছি তো আমি আমি একটু বাইরে আছি তো আমাকে এক্ষুনি কি আমি এখান থেকে বেরোবো না কাউকে পাঠাবো ও ও কাউকে পাঠালে কি নিয়ে আসতে পারবে

আচ্ছা ঠিক আছে আপনি আমি দেখি আসছি বসিয়ে রাখুন আমি আসছি এক্ষুনি একটু পরেই আমি এসে নিয়ে যাচ্ছি